আমরা বাঙালি বাংলা ভাষা অবশ্যই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে আমরা পশ্চিমবঙ্গে থাকি এখানে সব জায়গায় বাংলা ভাষাতে আমরা কথা বলি আমাদের কোন অসুবিধার সম্মুখীন হতে হয়না কিন্তু যখনই আমরা পশ্চিমবঙ্গের বাইরে যাব আমাদের সব জায়গাতেই ইংরেজিতে বলতে হয় সেখানে আমাদের বাংলা ভাষা আমরা কিছু ব্যবহার করতে পারিনা এটাই আমাদের কাছে একটা খুব বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পরবর্তীকালে